আমার এলাকায় বিভিন্ন রকম মিডিয়া বা বিনোদন শিল্প রয়েছে তার মধ্যে আমি প্রথম যার নাম নেবো সেটি হলো ফিল্ম আমার এলাকায় চলচ্চিত্র শিল্পটি বেশ বেশ ঐতিহ্যবাহী এখানে বেশ কয়েকটি চলচ্চিত্র স্টুডিও রয়েছে এবং প্রতি বছর বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয় এই চলচ্চিত্রগুলি সাধারণত বাংলা ভাষায় নির্মিত হয় তবে হিন্দি এবং অন্য অন্য ভাষার চলচ্চিত্র নির্মিত হয়ে থাকে দ্বিতীয়ত টেলিভিশন আমার এলাকায় টেলিভিশনটি খুব জনপ্রিয় এখানে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল রয়েছে যা বাংলা হিন্দি এবং অন্যান্য ভাষায় অনুষ্ঠান সম্প্রসারণ করে এই অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে নাটক সিনেমা খবর সংগীত খেলাধুলো এবং আরো অন্যান্য অনুষ্ঠান তৃতীয়ত আমি যার কথা বলবো সেটি হলো রেডিও আমার এলাকায় রেডিওর জনপ্রিয়তা খুবই আছে এখানে বেশ কয়েকটি রেডিও স্টেশন রয়েছে যা বাংলা হিন্দি এবং অন্যান্য ভাষায় অনুষ্ঠানের সম্প্রসারণ করে এই অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে সংবাদের খবর সংগীত খেলাধুলো এবং আরো অনেক কিছু খবর চতুর্থই আমি যার নাম নোবো সেটি হলো ডিজিটাল মিডিয়া বর্তমানকালে আমার এলাকায় ডিজিটাল মিডিয়ার ক্রমবর্ধমান জনপ্রিয়তা বেড়েই চলেছে এখানে বেশ কয়েকটি অনলাইন ওয়েব সাইট এবং অ্যাপ রয়েছে যা বাংলা হিন্দি এবং অন্যান্য ভাষার সামগ্রী প্রদান করে এই সামগ্রীর মধ্যে রয়েছে নিউজ বিনোদন শিক্ষা এবং অন্যান্য আরো সামগ্রী আমার এলাকার লোকেরা সাধারণত বাংলা চলচ্চিত্র টেলিভিশন অনুষ্ঠান এবং রেডিও অনুষ্ঠান পছন্দ করে তবে সাম্প্রতিক বছরগুলিতে হিন্দি ভাষার অনুষ্ঠানগুলির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েই চলেছে এছাড়াও ডিজিটাল মিডিয়ার জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে লোকেরা অনলাইন ভিডিও ওয়েব সিরিজ এবং আরো অন্যান্য ডিজিটাল সামগগুলিকেও পছন্দ করে চলেছে